আমি নেতিবেচক হিসাবে আমার বাড়িতে থাকা টি ভির কথা বলতে চাই যেটি আমার মা বাবা বা বোনেরা দেখে থাকে বা আমিও কিছু খচু সময়ে দেখে থাকি আমি মনে করি টি ভির সামনে বেশিক্ষণ বসে থাকার ফলে আমাদের চোখের ক্ষতি বা হচ্ছে আমাদের কানের ক্ষতি হতে পারে বা আমাদের মাথারও কিছু প্রবলেম হতে পারে এটা মনে করার কারণ হল আমার টি ভিতের কাছে বসে থাকার ফলে টি ভির যে আলো বা রশ্মি যেটা আমার চোখের উপরে পড়ছে তার ফলে আমার চোখের ক্ষতি হতে পারে বা টি বির যে সাউন্ড সেটার ফলে আমার কানের প্রবলেম বা আমার মাথার কোনোরকম প্রবলেম হতে পারে তাছাড়া টিভি সব সময় দেখা উচিত না কারণ টি ভিতে অনেক রকমই যেই লাইট বা রশ্মিটা থাকে সেটার ফলে আমাদের ক্ষতি হয় তাছাড়া টি ভির যে চলচ্চিত্রগুলো থাকে সেইটিতেও অনেক সময় অনেক কিছু খারাপ বা ভালো জিনিস দেখানো হয় তার ফলে আমাদের মনে হয় আমাদের মানসিকতার উপর প্রভাব পড়তে পারে তাছাড়া আমার বাড়িতে টিভি আছে কিন্তু সেই টি ভিটি আমি অনলাইন থেকে এনেছিলাম সেই টি ভিটি অনেক দিক থেকে খারাপ দেখা দিয়েছে যেইগুলি হল টি ভির হচ্ছে ডিসপ্লে যেটা অনেক সময় খারাপ হয়ে যায় বা ব্লু হয়ে যায় যেটার ফলে আমি ভালোভাবে টি ভিও দেখা যায় না ছবি দেখা যায় না বা সেটাতে কোনোরকম লাইট আসে না তাছাড়া টিভির স্পিকার বা সাউন্ড কোয়ালিটি সেই সাউন্ড কোয়ালিটিতে অনেক রকম পার্থক্য আছে টি ভির সাউন্ডে স্পিকারগুলো খারাপ বেরনোর ফলে সেই টি ভিটি বেশিভাগ সময় সাউন্ড বা কোনো রকম আওয়াজ বেরোয় না যাতে আমাদের টি ভির চলচ্চিত্রর সাথে সাথে যে সাউন্ডটা সে সাউন্ডটা আমরা কিছু কিছু সময় আমরা পাই না তার ফলে আমার মনে হয় টিভি অনেকটাই খারাপ বা নেতিবাচক জিনিস